ছোটবেলা থেকেই আমি পাখি প্রেমিক বর্তমানে আমি পাখির ক্লাবেও যুক্ত তবে আমার নিজের বাড়িতেও আমি বেশ কিছু ধরনের পাখি পুষেছি তাদের মধ্যে টিয়া ময়না কাকাতুয়া ককটেল লাভ বার্ডস এরকম ধরনের পাখি আমি পুষি অনেক ধরনের পাখি আমার কাছে আছে যখন যখন আমি পাখিদের ক্লাবে অনুষ্ঠানে যাই আমার নিজের পাখিদেরকেও নিয়ে যাই তারাও অনেক পছন্দ করে সেখানে যাওয়া অন্যদের পাখি দেখে আমারও তাদের দেখতে খুব ভালো লাগে সবসময় থেকেই পাখিরা আমার কথা যেন খুব ভালো করে বোঝে আমিও তাদের কথা বুঝতে পারি তারা তো আর বলতে পারেনা কিন্তু তাদের হাবভাবে কার্যকলাপে তাদের কথা আমি বুঝে যাই তাদের খাওয়ানো তাদের সাথে খেলা তাদের কথা বোঝা এগুলো যেন আমার খুব ভালো লাগে পাখিরা যেন কথা বলতে পারেনা কিন্তু মানুষদের থেকেও বেশি তারা বোঝে পাখিদেরকে ভালোবাসা দরকার তারা আর কি চায় শুধু একটু ভালোবাসা যখন সব পাখিরা একসাথে থাকে তখন তাদের অনেক ভালো লাগে তাই জন্য আমি তাদের খাঁচায় বন্দি করে রাখিনা তাদের একসাথে থাকতে দিই কিন্তু তাও কেন জানি কখনও কখনও মনে হয় যেন পাখিরা আকাশেই ভালো তাদের খাঁচায় বন্দি করে রাখাটা উচিত নয় কিন্তু কি করা যায় নিজেদের ভালো লাগার জন্য তাদেরকে নিজের কাছেই রাখি